আমার এলাকায় আনন্দবাজার বর্তমান সংবাদ প্রতিদিন আজকাল এই সময় দৈনিক যুগশঙ্খ এই সব খবরের কাগজ পাওয়া যায় এবং আমি আনন্দবাজার পেপারটি সাবস্ক্রাইব করেছি এটি আমার প্রিয় খবরের নিউজপেপার